হ্যালো হ্যাঁ আমি আমি ঝর্নাা বলছি

শুনুন আমি দার্জিলিং থেকে বলছি আমি দার্জিলিংয়ের আদালতে আমি ওনাদেরকে আমি বিচার একটা করিয়েছি কারণ ওটা হচ্ছে ডিভোর্সের একটা কেস ওনাদেরকে মানে ডিভোর্স দিতে চাইছে সেটাকে আমি সেই কেসটা নিয়ে আমি লড়ছি কিন্তু ওটা তো অনেক টাকা পয়সার ব্যাপার কিন্তু এখন তো অত টাকা পয়সা তো কেউ দিতে চায় না কিন্তু আমি যে মেয়েটার জন্য আমি কেসটা লড়ছি দার্জিলিংয়ে আদালতে সেই কেসটা নিয়ে কারণ সে ডিভোর্স দিতে চাইছে তার দুটো বাচ্চা আছে সে তার সামি দ ডিভোর্স দিতে চাইছে না কারণ সে চাইছে যে অন্য জায়গায় হয়তো সে বিয়ে থা করবে কিন্তু মেয়ে টার তারও তো দুটো বাচ্চা আছে কিন্তু তাকে তো ডিভোর্স দিতে গেলে তো তাকে তো খোর পোষ বা তার বাচ্চাদের ভবিষ্যতের জন্য তাকে তো কিছু টাকা পয়সা তো দিতে হবে কিন্তু না দিলে তো এই কেসটা নিয়ে শুধু শুধু লড়লে তো হবে না কেসটার জন্য টাকা পয়সারও দরকার